বেশ কিছুদিন হলো আমি একটা ফোন কিনেছিলাম বেশ অনেকগুলো টাকা দিয়ে ফোনটা নিয়েছিলাম কিন্তু যে মূল্য দিয়ে ফোনটা নিয়েছি আমি সেই মতো ফোনে সার্ভিস আমি পাইনি ফোনটা চার্জে বসানোর পরে আস্তে আস্তে গরম হয়ে যায় দিনে তিন চার বার চার্জে বসাতে হয় এবং ফোনের যে সাউন্ড কোয়ালিটি সেটাও খারাপ কেউ যদি আমায় ফোন করে তো আমি তার কথা শুনতে পাই না বা সেও আমার কথা শুনতে পায় না তার পরে ফোনের যে উপরে স্ক্রিনটা সেটাও আস্তে আস্তে ঘোলা হয়ে যায় কিছু ছবি টবি এগুলো দেখা যায় না ফোনের ভিতরের যে আমার মনে হয় যে স্পেয়ার পার্টসগুলো আছে সেগুলোও হয়তো খুব একটা ভালো নয় তো যে মূল্যে আমি ফোনটা নিয়েছিলাম সেই মতো আমি পরিষেবা ফোনের থেকে পাইনি তো আমার মনে হয় ফোনটাই হয়তো খুবই খারাপ